প্রিয় ক্যাব ড্রাইভার সুরেশ আমি যে আজকে যেহেতু সকাল দশটা থেকে দশটায় জলপাইগুড়ি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের বাস থেকে যেহেতু আমি আমার গন্তব্য জলপাইগুড়ির বিমানবন্দরে পৌঁছানোর সময় জ্যামে আটকে পড়েছি এবং সে আমাকে ঠিক এগারোটার সময় পৌঁছে যেতে হবে কিন্তু ও ট্রাফিক জ্যামের কারণে আমরা কি যথেষ্ট সময়ে পৌঁছাতে পারব বা অন্য কোনো রাস্তা দিকে তুমি কি গাড়িটি নিয়ে পৌঁছতে যেতে পারবে এবং আমি আমি কি আমার সময়ে গন্তব্যে পৌঁছতে পারব তা আমাকে একটু দয়া করে জানাও আমার অত্যন্ত প্রয়োজনীয় কাজ রয়েছে আমার অত্যন্ত সময়ে পৌঁছানো প্রয়োজন রয়েছে